শহরের স্বাস্থ্য ব্যবস্থা হসপিটালগুলি খুবই উন্নত তার তুলনায় গ্রামের হসপিটালগুলো গ্রামে খুব একটা হাসপাতাল নেই এবং গ্রামে খুব কম হসপিটাল আছে যেরকম কলকাতায় আছে মেডিকেল হসপিটাল তারপর পার্ক সার্কাস হসপিটাল এরকম ধরনের নানা ধরনের হসপিটাল আছে কিন্তু সেখানে বড় বড় সেখানে বড় বড় ডক্টররা থাকে আর আমাদের এখানে অনেক জায়গায় আছে যে গ্রাম্য এলাকা সেখানে এই ডক্টর খুবই কম দেখা যায় চিকিৎসা ব্যবস্থাটা খুবই কম আর অনেক শহরের দিকে আছে চিকিৎসা ব্যবস্থাটা খুবই উন্নত তাই এই গ্রামের দিকে গ্রামের দিকে গ্রামবাসীদের জন্য অনেক ভালো চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে যাতে তাদের তাদের পরিবারে কোনো রোগ বা কোনো কোনো রোগী থাকলে সেই রোগীটা যাতে রাস্তাঘাটে মরে না যায় তারা যাতে সঠিকভাবে সুযোগ সুবিধা পায় সঠিক হাসপাতাল পায় রোগীর চিকিৎসা করার জন্য এবং সেই দিকে নজর রাখতে হবে এবং অনেক সময় আছে বড় বড় সরকারি হসপিটাল হসপিটালে হাসপাতালের কর্মীগুলোর ব্যবহার খুব একটা ভালো লাগে না অনেকে আছে হাসপাতালের কর্মী যারা ব্যবহার খারাপ করে আবার চিকিৎসার সুবিধা হচ্ছে অনেক সময় আছে অনেক ডক্টররা আছে যারা মানুষকে না মারতে চেয়ে ভালোভাবে রোগী চিকিৎসা করতে চায় কিন্তু অনেক অনেক এমন এমন এলাকা আছে বা এমন এমন জায়গা আছে যেখানে এখনও স্বাস্থ্য ব্যবস্থাটা সেরকমভাবে উন্নত হয়নি এবং সেখানে এখনও আছে যে কোনো কিছুতে রোগী হঠাৎ করে মারা যায় যাতে ডাক্তার না পাওয়ার জন্য ভালোভাবে হসপিটাল না থাকার জন্য তাই যাতে হসপিটাল ভালো থাকে সেই বিষয়ে নজর দেওয়া দরকার